হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আছে কী কী নেবেন বলুন অনেক কিছু আছে তো হ্যাঁ ও আপনি কীরকম কী নেবেন ভারী ভারী জিনিস তো আছে বাবা সোনা এখন তো আশি পঁচাশি হয়ে গিয়েছে হ্যাঁ দাম বাড়ছে দিনে দিনে একদম কম করা যাবে না যা বাজার পড়েছে কী কী কম কত আর কম করব যা বাজার দেখি কী বলি বলুন তো আচ্ছা ঠিক আছে আপনি আসুন কীরকম কী নেবে সেই অনুযায়ী আর কি ছাড় দেবোখন দেখো কীরকম কী নেবে ভারী তবু কীরকম নেবে আচ্ছা আপনি আসুন দেখুন কীরকম কী তার পরে দেখে বলছি অনেক রকম জিনিস আছে এবারে অনুযায়ী ঠিক আছে আপনি এসো আচ্ছা আর কীরকম ভারী তবু নেবে কী ডিজাইন নেবে এসব ডিজাইন নেবে হ্যাঁ অনেক রকম ডিজাইন এসে বই আছে তো ডিজাই এ এর সোনার এতে খাতায় তুমি যেটা পছন্দ হবে ভালো লাগবে আপনি সেটা পছন্দ করে নেবেন সেই অনুযায়ী মাল তৈরি করে দেবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ